দাদা হ্যালো হ্যাঁ বলছি এটা এটা কি মোনালিসা ফুল দোকান ফুল শপ তো আমার নাম হচ্ছে বিশাল হাঁসদা আর কি আমি সমস্ত বিয়ের জন্য সমস্ত ধরনের আয়োজন করে থাকি তো আপনি কি এখন একটু ফাঁকা আছেন আপনাকে এই বিষয়ে কথা বলতে পারি বলছি আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমি একটা মানে সামনের মাসে ষোলো তারিখে আমার বিয়ের জন্য একটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য ফুল আমাকে বলেছে আর কি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো আমার আমার যে ফুল বিক্রেতার কাছ থেকে আগে ফুল নিতাম উনি বর্তমানে দীঘায় বেড়াতে গিয়েছেন তো আপনার সাথে কাজ করতে চাইছি এখন দেখা হয়ে গেল কীরকম কাজ কী করেন সেরকম আগে যদি ভালো লাগে আগেও কাজ অর্ডার দেব তো আপনি কি ফুল সাপ্লাই দিতে পারবেন সামনের মাসের ষোলো তারিখে হ্যাঁ ফুল তো ধরুন ফুল তো অনেক লাগবেই যেমন ধরুন বিয়ের বিয়ের ফুল বুঝতেই পারছেন রজনীগন্ধা লাগবে গেঁদা লাগবে এবং সেই বিদেশী যে সব ডালিয়া ফুল লাগবে বিদেশী বিদেশী যে একটা ধরনের লাল লাল ফুল পাওয়া যায় জানেন তো ওইটাও লাগবে আর কি টোটাল হচ্ছে ধরুন আট কেজি রজনীগন্ধা দশ বারো কেজির মতো গাঁদা ফুল আরে লাগবে আর কি আর বাকি ওই ফুলগুলো পরে পরে বলে দিব এখন জানি না আর কি হ্যাঁ বলছিলাম তার আগে আপনার রেটটা একটু জানলে ভালো হতো না রজনীগন্ধা কত করে কী কেজি নিচ্ছেন বলুন

আগে আগের দোকানদার তো দেড়শো টাকা করে কেজি নিত আপনি কত করে নিচ্ছেন

হ্যাঁ তো যে দাম চাইছেন নাহয় সেইটাই দিয়ে দেব অসুবিধা নেই তো আমার ওই ধরনের ফুলই লাগবে আর হচ্ছে আমি যদি আপনার কাছে কবে কবে নাগাদ আসতে পারি বলুন তো কবে ফাঁকা থাকবেন কবে ফাঁকা থাকবেন আপনার সঙ্গে একটু দেখা করতাম এসব টাকা বিভিন্ন ফুল সম্পর্কে সব অর্ডার দিয়ে দিতাম ফোনে তো দেওয়া সম্ভব নয়

হ্যাঁ আপনার ফুলের দোকানের ব্যবসাটা তো শুনেছি ওই আর ঝাড়গ্রামের বাস স্ট্যান্ড থেকে নেমে কোন দিকে যেতে হবে আচ্ছা ঠিক আছে কালকে কালকে সকালবেলা আসছি না কি থাকবেন আচ্ছা তাহলে এখন ফোন রেখে দিই আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই তাহলে কালকে সকালে আসছি না কি ঠিক আছে ধন্যবাদ দাদা